আমাদের স্থানীয় ভাষা নিউজ চ্যানেল আছে এবিপি আনন্দ প্রতিদিন চব্বিশ ঘণ্টা আজতাক তো এই ধরনের অনেকেই আর কি নিউজ চ্যানেল আছে আমাদের লোকাল কিছু চ্যানেল আছে তো স্থানীয় ভাষা বলতে আমাদের তো এখানে বাংলা তো বাংলাতে আর কি বুঝি ইংরাজিতে খুব মানুষ কমই শোনে আর হিন্দিতেও আর কি শোনে আর কি তো এসব খবরই আর কি মানুষ পছন্দ করে মানুষ দেখান পছন্দ খবর বলতে খবর তো মানুষ বাংলাতে বা হিন্দিতে যেটাতে হয় কোনো সমস্যা হয় না এখনকার মানুষে তো খবর তো যা আসে আপনার সেগুলো তো আপনার এতে আর পছন্দের কী আছে পছন্দের কোনো ব্যাপারটা না হিন্দিতে বা বাংলাতে যদি আপনি বলতে পারেন তো আমরা তো বাংলাতেই পছন্দ করি তো ওর সব বিজ কি দেখা আর কি যায়